আমাদের গ্রামাঞ্চলে অনেক উচ্চশিক্ষার পরেও অনেক মানুষ বেকার হয়ে যায় কারণ আমাদের গ্রামাঞ্চলে টুয়েলভ পাশ করার পর কোনো আশেপাশে কোনো সেরকম ভালো কলেজ নেই তাই মানুষ অনেক ছেলে আছে যেগুলো টুয়েল্ভ পাশ করার পর বেকার হয়ে যায় আমাদের গ্রামাঞ্চলে যাদের টাকা থাকে তারা দূরে গিয়ে পড়াশোনা করতে পারে কিন্তু যাদের টাকা থাকে না বা টাকার পরিমাণ কম তারা দূরে গিয়ে পড়াশোনা করতে পারে না হয়তো তাদের গ্রামাঞ্চলে চাষবাস নিয়ে পড়ে থাকতে হয় সেরকম পরিমাণে কোনো কাজের সাহায্য পায় না আমাদের আশেপাশে সেরকম কোনো কাজের ব্যবস্থা নেই যে কোনো কাজ করে পড়াশোনা করতে পারবে বা কোনোকিছু তাই যতোটুকু বাড়ির সামর্থ্য সে দিয়ে পড়াশোনা করে তারপর অতিরিক্ত কলেজের জন্য পড়াশোনা করতে পারে না